হ্যাঁ আমি এই রকম নবজাতক একটি শিশুকে দেখেছি প্রায় কয়েক দিন আগেই আমি আমার দিদির ছেলেকে পালন করেছি সুতরাং এই সম্পর্কে আমি কিছুটা জানি জন্মের প্রথমে বাচ্চারা কেউ ঘুমিয়ে থাকে কেউ কাঁদে প্রথমে তাদের তেমন হয় না তবে হ্যাঁ তারা দ্রুত বৃদ্ধি হতে থাকে এক দুই মাসে তাদের সঞ্চালন তেমন না হলেও তিন মাস নাগাদ তারা আস্তে আস্তে হাত পা নাড়াতে থাকে মুখে একটু হাসি দেখা যায় চার থেকে পাঁচ মাস বয়সে তারা হাত পা ছড়িয়ে খেলাধুলা করে তাদের আপনজনদের চিনতে শেখে এবং দুষ্টুমি একটা হাসিও তাদের মুখে দেখা যায় এই সময় তারা উপুর হওয়ার চেষ্টা করে হাত পা ছড়িয়ে খেলাধুলা করে তারপর এই প্রক্রিয়া চলতে থাকে এবং পাঁচ ছয় মাস নাগাদ তাদের উপর হওয়া সম্পূর্ণ হয় তারা উপুর হয়ে খেলাধুলা করে বিভিন্ন খেলার প্রতি আকর্ষিত হয় সাধারণত সবাই জানি যে লাল জিনিস বাচ্চাদের অত্যন্ত প্রিয় তাই তাদের সামনে লাল কোনো কিছু রাখা হয় সেটা বল হোক কিংবা কোনো খেলনা সেই জিনিসটা দেখে তারা আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এর মাধ্যমে বুঝতে পারি যে তারা হামা দিতে চাইছে তারা হামা দেওয়ার কাজ করতে চাইছ এইভাবেই তারা কিছুদিন চেষ্টা করতে থাকে এবং সাত আট মাস নাগাদ তারা হামা দিতে সক্ষম হয় এবার তারা যেহেতু হামা দিতে সক্ষম তাই তাদের দুষ্টুমির পরিমাণও কিছুটা বেশি তারা হামা দিয়ে কিছু শক্ত জিনিস ধরতে চেষ্টা করে এবং তার ওপর ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিছু কিছু সু বাচ্চা আছে যারা খুব তাড়াতাড়ি এইভাবে ধরে ধরে হাঁটা শিখে যায় প্রায় এক বছরের মধ্যেই